হ্যালো জুতো জুতো নেব গো জুতোর দোকান কোথায় জুতো ভালো ভাল জুতো আছে কিরম দাম কিরম সাইজ ছ নম্বর সাত নম্বর পাঁচ নম্বর দু নম্বর এ্ররম লাগবে আচ্ছা দাম কিরম কী ভাবে এখন গেলে এখন কি সবাই সবাইকে নিয়ে যাবো হ্যাঁ বলতে পারবে কী হবে হ্যাঁ বলছি তো কিরম কী জুতো কিরম দাম ওরা যেটা দেবে অ্যাঁ আ দোকানটা কোথায় কি বলল হ্যাঁ আমি বুঝতে পারি নি কি নাম বলছে

বুঝতে পারি নি